হ্যাঁ দাদা বলুন হ্যাঁ আজকে তো বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠান রয়েছে যাবেন তো আমিও ভাবছি যাব হ্যাঁ ওদেরকে নিয়ে গেলে একটা খুব সুবিধা হবে আমরা তো ধরুন জানি এই অনুষ্ঠানে কী হয় না হয় ওরাও তাহলে জানতে পারবে দেখতে পারবে ওরা যখন পড়বে পরে তাহলে ওদেরও খুব সুবিধা হবে তাই না আচ্ছা কী কী অনুষ্ঠান আছে আপনি শুনেছেন বাহ তাহলে তো খুবই ভালো তাহলে বাচ্চাদের আগ্রহও বাড়বে একটা আচ্ছা আর বলছিলাম যে ওইখানের লাইব্রেরি বা যে ধরুন মানে ক্লাসরুমগুলো যে শ্রেণীকক্ষগুলো রয়েছে ওইগুলো একটু বাচ্চাদেরকে ঘুরিয়ে দেখানো যাবে তাহলে ওদের একটু ভালো লাগবে হ্যাঁ গ্রন্থগারটাও তো খুব সুন্দর ওটাও যদি একবার দেখানো যায় হুম হুম যেদিন অনুষ্ঠান কত দিনের অনুষ্ঠান হচ্ছে এটা ঠিক আছে তাহলে চলুন আমাদের পাড়া থেকে আরও কতজনও যাবেও বলছিল ভালোই তো হলো তাহলে আর আমাদের কিছু যারা অধ্যাপকের সাথেও আমাদের বাচ্চাদের একটু দেখা করিয়ে দেবো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালোই হবে আর টিকিট কী মানে কিছু প্রবেশিকা মূল্য রয়েছে না কি

আচ্ছা আচ্ছা আমি শুনলাম বাচ্চাদেরকে টিফিনেরও ব্যবস্থা রয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর তাহলে কখন যাচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরাও সবাই ওই চারটে সাড়ে চারটের দিকেই বাড়ি থেকে বের হব হ্যাঁ চলুন ওখানে গিয়ে দেখা হবে ঠিক আছে রাখছি হুম